হ্যাঁ বলুন আচ্ছা মানে আপনি বলতে চাইছেন যে ওকে পড়াশুনোর জন্য আরেকটু যাতে সময় দেওয়া হয় পরীক্ষাটা যেন ওনার জ ওর জন্য একটু পিছিয়ে নেওয়া হয় তাই তো ছুটি ছুটির তো অবশ্যই ব্যবস্থা হতে পারে ছুটির অবশ্যই এক সপ্তাহ কি দুটো সপ্তাহের ছুটি অবশ্যই হতে পারে তবে সেক্ষেত্রে পরীক্ষাটা কিন্তু ও মানে পরীক্ষাটাতে ও অনুপস্থিত থেকে যাবে সেই ক্ষেত্রে ও যেইটুকু পিছিয়ে যাবে দুটো সপ্তাহের জন্যে এবং এক দুটো পরীক্ষা তার মধ্যে পড়ছে দুটো সপ্তাহে সেই দুটো পরীক্ষাতে যে ও অনুপস্থিত থাকবে সেইটা আমরা পরে ব্যবস্থা করতে পারি আমাকে মানে আমাদের যিনি হেডমাস্টার আছেন তার সাথে কথা বলতে হবে তো হেডমাস্টারের সাথে কথা বললে দেখতে হবে যে পরীক্ষাটার কী ব্যবস্থা করা যায় কিন্তু আপনার মেয়ে কিন্তু দুটো সপ্তাহের মধ্যে আমরা পরীক্ষাভিত্তিক নানারকম পড়াশুনো করাচ্ছি সেইগুলো কিন্তুতে উনি পিছিয়ে যাবেন তো সেইটা আচ্ছা ঠিক আছে তাহলে আমি হেডমাস্টার মশাইয়ের সাথে কথা বলে এবং আমাদের যিনি সে সহকর্মীরা রয়েছেন তাদের সাথে কথা বলে যারা ওর ক্লাস নেয় আর কি তাদের সাথে কথা বলে আমরা এটা ঠিক করছি কি বলে আপনি যে অনুরোধটা করেছেন সেই অনুরোধটা রাখার চেষ্টা করছি ঠিক আছে ধন্যবাদ